যেহেতু আমি বেড়াতে পছন্দ করি সেই কারণে লং রুটে যাওয়ার জন্যে নিজের বাইক ব্যবহার করা ব্যবহার করাটাই আমার কাছে বেটার এবং লং রুটে যাওয়ার জন্যে সতর্কতা বলতে হেলমেট এবং পায়ে বুট বিশেষ প্রয়োজনীয় তার সঙ্গে আমি পিঠ ব্যাগে জল ফার্স্ট এডের কিছু জিনিসপত্র এবং টিফিন সঙ্গে নিয়ে থাকি যাতে যদি কোনো প্রয়োজনীয় দোকান সামনে না পায় না পাই তাহলে আমার প্রয়োজনীয় যে সব জিনিসপত্র আমার কাছে থাকবে সেগুলো নিয়েই আমি আমার কাজ চালিয়ে নিতে পারবো এবং বিশেষ যেটা প্রয়োজন সিগন্যালিংগুলোকে ফলো রাখা যাতে অন্য কোনো সমস্যায় না পড়তে হয়